আমি কোনো ধর্মে বিশ্বাসী নই আমি ধর্ম বিরোধী ধর্ম বিরোধী বলতে আমি শুধু বিশ্বাস করি আমি মানুষ এবং মানবতাই আমার ধর্ম এবং এখানে যে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মুসলিম যে নানা রকম ধর্মেরও মানুষকে মানুষের বিভেদ সৃষ্টি করে বিভেদ সৃষ্টি করে সেটিতে আমি একদম আমি পক্ষপাতিত্ব নই এবং আমি এটার তীব্র সমালোচনা করি সেই জন্য আমি নির্দিষ্টভাবে কোনো ধর্মের কোন ধর্মের আমি বিশ্বাসী এবং কোন ধর্ম পালন করি আমি কোনো ধর্মই পালন করি না আমি মানবতার ধর্ম পালন করি এবং আমার জন্ম অনুসারে আমাকে মানুষ পরিচয় দেয় যে হিন্দু ধর্ম বলে কিন্তু আমি হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম বা খ্রিস্ট ধর্ম কোনো ধর্মেরই আমি আলাদা কিছু দেখি না আমার কাছে সব ধর্মই এক সব ধর্মই সমান তো এই বিষয়ে এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারব না